আমার গ্রামীণ সম্প্রদায়ের মানুষেরা যে সকল ব্যবসাগুলি করে সফল হয়েছে সেগুলির মধ্যে হল পাতা যেমন শাল পাতা শাল পাতা দিয়ে খাবার পাতা বাটি এই সকল তৈরি করে তারা ব্যবসাতে যথেষ্ট সফলতা অর্জন করেছে এছাড়াও বাবুই দড়ি এক রকমের ঘাস হয় সেই ঘাস দিয়ে দড়ি তৈরি করে সেগুলি খাটের কাজে ব্যবহৃত হয় দড়ির খাট যেগুলি হয় সেই খাটে ব্যবহৃত হয় এই দড়ি বিক্রি করেও সেই ব্যবসাতে তারা যথেষ্ট সফলতা অর্জন করেছে